দেখো পাখির নির্দিষ্ট কোনো নায়ক বা রোল মডেল বলতে তেমন কেউ নেই তবে এখন তো আধুনিক যুগ এখন সবাইয়ের হাতেই স্মার্ট ফোন আছে ঠিক আছে আর স্মার্টফোনে যে ইউটিউব চ্যানেলটাকে আমি মনে করি সবাই ফলো করে সেই ইউটিউব চ্যানেল থেকেই কিছু কিছু চ্যানেল আমি সাবস্ক্রাইব করে রেখেছি সেই চ্যানেলগুলোতে শুধুমাত্র পাখিদেরকে নিয়েই ভিডিও করে কিছু কিছু মানুষ তো সেই ভিডিওগুলোতে তারা কী করে না পাখিদেরকে কীভাবে খাওয়াতে হয় সেই খাওয়ানোর পদ্ধতি তাদের কোনো অসুখ বিসুখ হলে কীভাবে সেবা করা হয় কি ওষুধ খাওয়ানো হয় তাদেরকে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয় সেইগুলোই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তারা দেখায় আর আমিও ইউটিউবের সাহায্যে এই ভিডিওগুলো দেখে আমার নিজের বাড়িতেও আমি কিছু পাখি পুষেছি ঠিক আছে সেই পাখিগুলোকে কিন্তু আমি তাদের ওই চ্যানেল দেখেই কিন্তু তাদেরকে ফলো করি আমিও আমার ঘরের পাখিগুলোকে সেবা যত্ন করি আর আমাদের এই বাড়ির আশেপাশে যে পাখি অনেক পরিবেশে দেখবেন অনেক পাখি ঘুরে বেরায় তাদের জন্যেও কিন্তু আমি আমার বাড়ির ছাদে যেহেতু খুব গরমকাল তো একটা পাত্রে করে জল রাখি কিছু দানা শস্য ছড়িয়ে রাখি যারা উড়ে বেরাচ্ছে পাখিগুলো তারাই এসে যাতে খেতে পারে আর অত্যধিক গরমের জন্যে আমি আমার ছাদে একটা জায়গায় একটু ছায়া মতো করে রেখেছি যাতে পাখিগুলো এসে ওখানে বসতে পারে বসে আরাম করতে পারে তো আর প্রশংসা বলতে কী প্রশংসা বলতে কিছু নয় তারা যে কাজগুলো করছে যে ভিডিওগুলোর মাধ্যমে আমাদের কাছে সব কিছু পৌঁছে দিচ্ছে সেই ভিডিওগুলোকেই আমরা অনুসরণ করি করে আমরা আমাদের বাড়ির পাখিগুলোকে যত্ন নিই এটাই প্রশংসা তাদের এই ভিডিও দেখেই আমরা তাদেরকে অনুসরণ করি